নিজেকে সুস্থ রাখার জন্য যেমন আমরা শারীরিক সচেতনতা বৃদ্ধি করব তেমনি আমাদের একটা স্বাস্থ্য আছে মানসিক স্বাস্থ্য তো মানসিক স্বাস্থ্য যদি আমাদের ঠিক থাকে তখন আমরাও শারীরিকভাবে আমরাও আরও সঠিকভাবে জীবনযাপন করতে পারব তাই শারীরিক স্বাস্থ্যর সঙ্গে সঙ্গে আমাদেরকে মানসিক স্বাস্থ্যের দিকেও ভালো করে নজর দেওয়া উচিত তো যেহেতু আমরা গ্রাম্য অঞ্চলে বাস করি সো এইখানে ওই রকম ধরনের কোনো শহরের মতো মানসিক স্বাস্থ্যকেন্দ্র বলে কিছু হয় না তবে যখন আমরা মানসিকভাবে যখন বিষণ্ণ হয়ে পড়ি বা বিভিন্ন উদ্বেগের শিকার হয়ে পড়ি তো তখন আমাদের মনোবিজ্ঞানীর কাছে যাওয়া উচিত যেখানে তাদের তারা আমাদের পরামর্শ দেন কী করে আমার এই বিষণ্ণতা কাটাব যে মানসিক উদ্বেগ চিন্তা আবেগ এর থেকে কী করে মুক্ত হব কিন্তু আমার এলাকায় দেখেছি যে এখানে সাধারণত এ সমস্ত মনোবিজ্ঞানীদের সংখ্যা বা এরকম কোনো কেন্দ্র নেই তো তাই বলে কি আমরা মানসিক ভাবে স্বাস্থ্য সচেতনতা হব না বা এই মানসিক যে অস্বাস্থ্য চলে এসেছে এর সঙ্গে লড়াই করব না করব তো সেগুলো আমাদের আমাদের মতো করে আমাদের যে পদ্ধতি আছে সেইভাবে আমরা করে থাকি তো কী করা হয় ঘরের মধ্যে বসে না থেকে যদি আমরা সবার সঙ্গে মেলামেশা করি বাইরে গিয়ে সবার সাথে কথা বলি মন খুলে আমার যে সমস্যা শেয়ার করি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার সঙ্গে যদি আমি শেয়ার করি আরও বেশি করে ভাগ করে নিই তাহলে মনে হয় অনেক মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যে সমস্যা জটিল সমস্যা তার থেকে বেরিয়ে আসতে পারি বিশেষ করে আমি দেখেছি যদি আমি মাঠে গিয়ে বসে বন্ধুর সঙ্গে সেই সবুজ ঘাটে ঘাসের উপর বসে খোলা আকাশের নিচে বসে অনেকক্ষণ মন খুলে গল্প করি কথা বলি প্রকৃতির সঙ্গে মিশে যাই তাহলে আমার মানসিক চিন্তা উদ্বেগ বিষণ্ণতা অনেক কমে যায় এইভাবে আস্তে আস্তে আমরা আবার সুস্থ জীবনে ফিরতে পারি তাই যেমন আমি স্বাস্থ্যের প্রতি নজর দেবো নিজে শারীরিক রোগগুলো আমরা নিরাময় করি তেমনি এইগুলোও আমাদের নিরাময় করা উচিত এছাড়া যদি আমি খুব সকালে উঠে যখন পরিবেশ শান্ত থাকে তখন যদি আমি একটু হাঁটতে বেরোই একটু দৌড়াই একটু প্রকৃতির সঙ্গে কথা বলে নিজের টাইম সময় কাটাই তাহলেও আস্তে আস্তে এই মানসিক স্বাস্থ্য যে সমস্যা যেগুলো মানুষের উদ্বেগ চিন্তা বাড়ায় তার থেকে আমি সহজেই বেরিয়ে আসতে পারি এইভাবে এই সমস্ত রোগগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা হয়